বর্তমানে পরিবর্তিত জলবায়ু কৃষকদের বিভিন্ন কৃষিকাজকে বিভিন্নভাবে প্রভাবিত করেছে কারণ বর্তমানে জলবায়ু খুবই বেখেয়ালি হয়ে গেছে তা যেমন বর্ষাকালে ঠিকঠাক বৃষ্টিপাত হয় না গ্রীষ্মকালে এত কঠোর রোদ রোদ হয় যে মাটি ফেটে যায় তাছাড়াও কখনও অসময়ে এত বৃষ্টি হয় যে বন্যা দেখা যায় তাছাড়াও এর অন্যান্য কারণও রয়েছে যেমন কঠোর শীত পড়ে কখনও ঘূর্ণি ঝড় হয় শিলা বৃষ্টি হয় বন্যা হয় খরাও হয় বন্যা বন্যা বর্ষাকালে সাধারণত এখন হয় না অন্যান্য সময় বন্যা হলে কৃষকদের জন্য খুবই অসুবিধা হয়ে যায় ফলে জমি ডুবে যায় এবং জমির যে সব ফসল লাগিয়েছে সেগুলি মারা যায় তাছাড়া গ্রীষ্মকালে বর্তমানে অনেকাংশে খরা দেখা যাচ্ছে জমি এতই ফেটে যাচ্ছে যে জল দিয়েও তাতে জমিকে রাখা যাচ্ছে না গাছকে বাঁচানো যাচ্ছে না আর তাছাড়া শীতকালে বর্তমানে বেশ খুব বেশিই শীত পড়ছে ফলে এতে গাছকে বাঁচিয়ে রাখা খুবই দুর্বিষহ হয়ে পড়ছে তাছাড়াও রয়েছে যখন ধান পেকে আসে তখন এত ঘূর্ণি ঝড় দেয় যে সব ধান পড়ে যায় ফলে কৃষকদের অনেক অসুবিধার সম্মুখীন হয় তাছাড়াও আলু চাষের সময় যদি শিলা বৃষ্টি হয়ে যায় তো সেক্ষেত্রেও কৃষকদের সমস্ত ফসল নষ্ট হয়ে যায় এই সব ক্ষতিকর দিক থেকে কৃষকদের মোকাবিলা করার জন্য বিভিন্ন প্রশিক্ষণ শিবিরের ব্যবস্থা করতে হবে এবং কৃষককে জমি থেকে বন্যা হলে জল নামাতে হবে শীতকালে বিভিন্ন রাসায়নিক বা জৈব সার প্রয়োগ করে এই সব ক্ষতি থেকে বাঁচাতে হবে তাছাড়া আর বাঁচানোর কোনো উপায় নেই